কিছু বিমা কম্পানি রয়েছে যেগুলোর প্রকল্পগুলি জীবন বিমা স্বাস্ত্য বিমা ও গাড়ি বিমা হয় হ্যাঁ তো তার মধ্যে রয়েছে পলিসি বাজার হ্যাঁ যেখানে জীবন বিমা করা হয় সেখানে এক চারশো টাকা প্রতি মাসে থেকে প্রতি মাসে যদি বিমা করা হয় সে ক্ষেত্রে জীবন বিমার পাওয়া যায় এক কোটি টাকা দুর্ঘটনাগ্রস্থ যদি কোনো কিছু হয় তো সেখানে পাওয়া যায় এক কোটি টাকা এবং আরও অনেক জীবন বিমা কম্পানি রয়েছে যেমন এলআইসি হেলথ সেন্টার হ্যাঁ তা ক্ষেত্রেও এখন প্রতিটা ব্যাংকে জীবন বি অন বিমার জীবন বিমা স্বাস্থ্য স্বাস্থ্য বিমা গাড়ি বিমার করা হয় জীবন বিমা ও স্বাস্থ্য জীবন বিমা ও স্বাস্ত্য বিমা ও গাড়ি বিমা করাটা সবার ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের জীবনে আমরা আমাদের এতো বিজি হয়ে যাই যে আমরা নিজেদের ব্যাপারে নিজেদের জন্যও কিছু করতে করতে করতে আমাদের অনেকটাই সময় পেরিয়ে যায় তা ক্ষেত্রে জীবন বিমা করে থাকলে আমাদের অসময়ে এগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠে এবং অনেক সুবিধা লাভ পাওয়া যায় সে ক্ষেত্রে আমি বলবো যে জীবন বিমা প্রতিটা মানুষের করা প্রয়োজন সে যেখানে হোক ব্যাংকের বিমা ক্ষেত্রে হোক বা অন্যান্য কোনো বিমা কম্পানির ক্ষেত্রে হোক সে ক্ষেত্রে আমি বলবো যে বিমা বিমা করা সবার জন্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা গাড়ি ঘোড়াতে বেশি যাতায়াত করে গাড়ি ঘোড়া নিজে নিজে ড্রাইভ করে নিয়ে যাওয়া আসা করে তাদের ক্ষেত্রে জীবন বিমা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা মানুষের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ